পশ্চিমবঙ্গে প্রচলিত বিভিন্ন ধর্মের মানুষরা বিভিন্নভাবে দরিদ্রদের সেবা ও কল্যাণ করে থাকে তারা তাদের নিজেদের ধার্মিক অনুষ্ঠানের সময় দরিদ্রদেরকে বস্ত্র বিতরণ খাবার বিতরণ করে তাদের সাহায্য করে এছাড়াও পরীক্ষার সময় যারা ভালো ফলাফল করে তাদেরকে বৃত্তি দেওয়া হয় টাকা দেওয়া হয় তাদের বই দেওয়া হয় এবং আরও সুযোগ সুবিধা দেওয়া হয় যাতে তারা পরে আরো উঁচু পর্যন্ত পড়তে পারে পড়াশোনা করে তারা আরো নিজেদেরকে উন্নত করতে পারে এছাড়াও দরিদ্রদেরকে বাড়ি ঘর দিয়ে এছাড়া জলের ব্যবস্থা করেও তাদের অনেক সেবা করা হয় পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের লোকরা তাদের খাবারের ব্যবস্থা করেন কখনও লঙ্গরখানায় কখনও পুজোর সময় কখনও বা ঈদের সময় এছাড়া রমজানের সময় তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে দেওয়া দিয়ে আসা হয় এভাবেই পশ্চিমবঙ্গের ধর্মগুলি মানুষদের সেবা ও সমাজকল্যাণ করে চলেছে